স্যার আপনাদের কাছে কিছুক্ষণ আগে যে খাবারগুলি অর্ডার করেছিলাম সেই খাবারগুলি এই মাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে আসার পরে আমরা খাবার টেবিলে আগ্রহের সঙ্গে বসেছিলাম সেইগুলো প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে সেইগুলো থেকে বিচ্ছিরি এক ধরনের গন্ধ বেরিয়ে আসছে দেখে তো মনে হচ্ছে খাবারটা মোটেও টাটকা ছিল না টাটকা কোনো গন্ধই নেই খাবারগুলো অর্ডার দেওয়ার সময় আপনারা যে ধরনের কথা বলেছিলেন বা যেইভাবে আপনারা টাকা নিয়েছিলেন সেই ধরনের খাবার কিন্তু আপনারা পৌঁছাননি আপনারা সবথেকে বাজে এবং বাসি খাবার পৌঁছেছেন বলেই আমাদের মনে হচ্ছে আমরা খাবারগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারি আমরা এই খাবারগুলো খাব না আপনারা পারলে এসে নিয়ে যান এ না হলে স্যার এর বদলে আমাদের রিফান্ডের কিছু ব্যবস্থা করে দিন আমি অনুরোধ করছি কারণ আপনাদেরকে বিশ্বাস করে আমরা কিন্তু যে এই সব খাবারগুলি অর্ডার দিয়েছিলাম আমাদের বাড়িতে গুরুজন বয়স্ক মানুষেরাও রয়েছেন এবং ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারা সুদ্ধ এই খাবারটার গন্ধ সহ্য করতে পারছে না খাবারটা থেকে একটা বিচ্ছিরি রকমের গন্ধ বেরোচ্ছে আপনারা তো নিশ্চয়ই এই ধরনের খাবার ব্যবহার করেন না আশা করি কারণ স্যার আপনারা তাই বলছি এই নাম খাবারগুলি আপনারা ফেরত নিয়ে যান তার বদলে আমাদের রিফান্ডের কিছু ব্যবস্থা করে দিন